আমার রান্না ঘরে থাকা বিভিন্ন পাত্রে পাত্রগুলি হলো যেমন অন খুন্তি কড়াই গ্যাস মিক্সার মেশিন ইন্ডাকশান থালা বাটি গ্লাস সব কিছুই রয়েছে রান্নাঘরে তো যাবতীয় জিনিসই যাবতীয় পাত্রই কিন্তু পাত্ররই কিন্তু কাজ রয়েছে যেমন এ প্রতি কড়া যেমন কড়াতে রান্না করার জন্য ব্যবহার ব্যবহৃত হয় খুন্তি নাড়ানোর জন্য ব্যবহৃত হয় চামচ তরকারি তোলার জন্য ব্যবহার করা হয় থালা বাটি গ্লাস স সব কিছুটাই কিন্তু খাওয়ার সময় ব্যবহৃত হয় এবং যেটা স এগুলো তো থেকে থাকে যেগুলো বিশেষ দরকার সেগুলো হলো গ্যাস ইন্ডাকশান মিক্সি মেশিন ইন গ্যাস না জ্বাললে তো আমরা রান্নাই করতে পারব না গ্যাসটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ইন্ডাকশন যখন আমাদের গ্যাস ফুরিয়ে যায় তখন আমরা কিন্তু কারেন্টের উনুনেও রান্না করে থাকি অনেক সময় আর মিক্সি মেশিন তো আমাদের মশলা বাটার জন্য বা যে কোনো আদা রসুন পেঁয়াজ আরও যা যা মশলা লাগে সব মশলা বাটার জন্য আমরা মিক্সি মেশিন ব্যবহার করে থাকি এই এবং হচ্ছে যে সেইগুলো রান্না রান্না করার আর জন্য আবার যে রান্না করব সেই জন্য আবার জলের মগ বালতি সব কিছু লাগে বালতিতে জল রাখি রাখা হয় এবং হচ্ছে এ মগে করে জল নেওয়া হয় তারপর অর রান্নাঘর পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেখানে ফিনাইল থাকে ফিনাইল দিয়ে আমরা রান্না হওয়ার পরে সব কিছু রান্নাঘরটা পরিষ্কার করে নিই ফিনাইল দিয়ে এবং তাতে রান যে দুর্গন্ধটাও কেটে যায় এবং সেটা কোনো জীব মাছি মশা যাতে না সেখানে থাকে সেই জন্য ফিনাইল দিয়ে আমরা পরিষ্কার করে থাকি